বর্তমানে জনশিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে সরকারি স্কুলের যে ভূমিকা সেটা কিন্তু ভীষণভাবে উল্লেখযোগ্য আমাদের ভারতীয় কনটেক্সটে বা ভারতীয় উপমহাদেশের ক্ষেত্রে কিন্তু সরকারি স্কুল বা কলেজের গুরুত্ব অপরিসীম আমাদের এলাকায় যে স্কুলগুলি আছে বিভিন্ন আর্ট স্কুলগুলো কিন্তু আছে এবং সুরেন্দ্রনাথ কলেজ চাম্পাহাটি সুশীল কর কলেজ বঙ্কিম সর্দার কলেজ সুকান্ত কলেজের মতো বিভিন্ন কলেজ কিন্তু আছে এবং সেখানে কিন্তু দর্শন রাষ্ট্র বিজ্ঞান ইতিহাস ইংরেজি সেগুলি কিন্তু পড়ানো হয় এছাড়া শিল্প কর্মের জন্য যে যে বিভিন্ন নাচ বা গানের স্কুল বা কলেজ সেগুলো কিন্তু পয়সা দিয়েই করতে হয় আমাদের আমাদের দেশে সেগুলোর জন্য কিন্তু শহরের মতো এরিয়ায় যেতে হবে এবং সেখানে পয়সার মাধ্যমে সেখানে ভর্তি হতে হবে এবং তার পরেস পরবর্তী শিক্ষা গ্রহণ করতে হবে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে সরকারি বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে আগেই উল্লেখ করলাম যে কী ধরনের কোর্স এরা অফার করে এছাড়া সব থেকে সরকারি ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে এখানকার কোর্স নিজের পছন্দমতো নেওয়া যায় এবং খুব সহজে কম খরচে নিজের ইন্টারেস্ট অনুযায়ী সেখানে কিন্তু পড়া যায় এবং নিজের স্বপ্ন পূরণ করা যায় কিন্তু বেসরকারি ক্ষেত্রে আর্ট বা ক্রাফটের ক্ষেত্রে এই সব জায়গাগুলি অনেক বেশি অনেক বেশি পয়সা লাগে এবং অনেক বেশি ব্যয় সা ব্যয় ব্যয়ভার সাপেক্ষ ফলে অনেক যে লোয়ার মিডিল ক্লাসের লোক আছে তারা কিন্তু সেই ব্যয়ভার বহন করতে পারে না ফলে সাধারণ এরিয়ার যে ছেলে মেয়ে বা শিক্ষার্থীরা আছেন তারা বেশিরভাগই কিন্তু এই যে পাশাপাশি যে আর্ট স্কুলগুলো আছে সেখানে কিন্তু তারা তাদের শিক্ষা গ্রহণ করেন এবং বর পরবর্তী তাদের পেশা গ্রহণ করেন